আমি কোথা থেকে পশু কিনি বলতে আমি নানান জায়গায় ঘুরে বেড়াই কিংবা কোনো বন্ধুর কাছে যদি থেকে থাকে তাহলে সেখান থেকেও আমি কিনে নিই বা সংরক্ষণ করি আমার কাছ আমার কাছে থাকা সমস্ত প্রাণী কী কী আচ্ছা তাদের দাম তো বলাটা ঠিক হবে না আমার কাছে কিছু পাখি আছে কিছু গাছ আছে কিছু মাছ আছে কুকুর আছে আপনি আমি উপার্জন বলতে এ থেকে উপার্জন বলতে যে সেরকম কিছু না যখন আমার রাখার জায়গা একটা নির্দিষ্ট জায়গা থাকে শহরের মধ্যে তো আর ইচ্ছা মতন অনেকটা জায়গা হয় না তো সেক্ষেত্রে একটা লিমিটেড জায়গা থাকে অল্প অল্প জায়গা থাকে তো সেই জায়গাটা যখন ভর্তি হয়ে যায় তখন আমার পাখিগুলোও কাউকে দিয়ে দিতে হয় এবার আমি যদি কাউকে দিয়ে দিই তাহলে সেটা কিন্তু বিনামূল্যে দিলে তারা মূল্যহীন ভেবে তাদেরকে দেখাশোনা করবে না তাদেরকে যদি দেখাশোনা না করে তাহলে তারা অবহেলিত হবেন তারা অবহেলিত হলে তারা অসুস্থ হয়ে পড়বে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের নানান রকম রোগ দেখা দেবে সেই রোগ থেকে তারা মারাও যেতে পারে তো সেক্ষেত্রে আমি মূল্য বলতে খুব সামান্যই মূল্য না হয় খুব বেশি না আমি চেষ্টা করি যাতে তারা যত্ন করে রাখে আর আমি নানান জায়গা থেকেই পশু পাখি কিনে থাকি আর পশু বলতে কুকুর আমার কাছে আছে যেটা সেটা আমার রাস্তার কুকুর আছে বা আমার হাজব্যান্ড যখন অফিসে যায় অফিসেরও কিছু কুকুর আছে তো সেই ক্ষেত্রে নিজের বাড়িতে পার্সোনালি দুটো কুকুর আছে তো সেক্ষেত্রে আমরা কোনো উপার্জন করি না এটা জাস্ট আমাদের শখে বা আদরে আর কি ভালোবাসার জন্য আমরা পুষি এরা আমাদের খুবই খুবই খুবই প্রিয় আর কুকুর পোষা মানে নিজেদের মানে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে আর কুকুর সব সময় আমাদেরকে ভালোবাসে আমরা যতটা ভালোবাসি ওদেরকে ওরা তার থেকে চার গুণ বেশি আমাদেরকে ভালোবাসে আর আমরা অতি যত্নে তাদেরকে রাখা হয় আমাদের খুবই প্রিয় ওরা তাদেরকে যাতে যত্নের কোনো ত্রুটি না হয় সেদিকে আমরা দেখি কারণ ওই যে বললাম আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে ওরা তো সেই জন্য ওদের খেয়াল রাখাটাও আমাদের কাছে অনেকটা প্রয়োজনীয় তো এক্ষেত্রে আমার একটা কুকুর এই ডিসেম্বরেই মারা গেছে সেটা অতি বেদনাদায়ক যেটা আমরা নিতে পারছিলাম না তার জন্য আমরা আরে আরও একটা কুকুর নিয়ে এসেছি তো এদের মৃত্যুটাকে না মেনে নেওয়া যায় না তো সেই জন্য এদেরকে মানে নিজের বাচ্চার মতন বা নিজের ফ্যাম পরিবারের সদস্যর মতন প্রত্যেকটা ওষুধপত্র খাওয়া দাওয়া সব কিছু খেয়াল রাখতে হয় এদেরকে ছেড়ে আমরা কোথাও যেতে পারি না কারণ আমরা যদি এদেরকে ছেড়ে কোথাও চলে যাই তাহলে এদের খাওয়ার সমস্যা হবে খাওয়ার সমস্যা হলে এদের শরীর খারাপ করবে শরীর খারাপ করলে হয়তো এরা আরও বেশি অসুস্থ হয়ে যাবে তখন দেখাশোনা বা ডাক্তার এইখানে এগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হবে তো সেক্ষেত্রে আমরা এদের থেকে কোনো উপার্জন করি না আর মার্কেটে যেরকম দাম সেই দাম দিয়েই আমরা কিনেছি আর এটা কিনেছি বলতে এটা হলো ওর আমার হাজব্যান্ড ওর বন্ধুর থেকে যোগাযোগ করে কুকুরগুলো কিনেছে আর দেখেই নিয়েছে আমার কাছে থাকা সমস্ত প্রাণী এবং তাদের দাম তো আমি সেইভাবে বলতে পারছি না বলতে মনে হয় না বলাটা উচিত তো তার জন্য আমি খুব দুঃখিত আর শুধু পাখিটুকুই আমরা দিই যাতে ওর ভালো দেখভাল হয় তাছাড়া কুকুর দিয়ে আমরা কখনও উপার্জনের চেষ্টা করি না আর আমরা কোনো দিনও করিনি পাখি দিয়ে আমরাাদের উপার্জনের কোনো মানসিকতাই নেই কিন্তু ওই যে বললাম জায়গা শর্ট জায়গার খাতিরে আমাদের দিয়ে দিতে হয় তখন আমরা ভাবি যে বেটার দেখাশোনা করার জন্য কিছু এছাড়া আর কিছুই না